আমি একটি জামা কিনেছিলাম জামাটি যেমন ঝকঝকে তেমনি সুন্দর আমি বাড়িতে এসে জামাটি ব্যবহার করি এবং ব্যবহার করে জামাটি আমার খুবই আরাম মনে হয়েছে কাপড়ের গুণগত মান খুবই ভালো